আমি তো শহরে থাকি আমার মা কাকিরা গ্রামে থাকে তারা স্বনির্ভর গোষ্ঠী থেকে পশু পশু পাখি মানে পশু পায় মানে হাঁস মুরগির বাচ্চা বা মাসে মাসে খাদ্য পায় তারা সেগুলো সেগুলো খাইয়ে তাাই মানে বড়ো করে হাঁসমুরগিগুলোকে বড়ো করে তারপরে তারা বিক্রি করে বিক্রি করে কিন্তু খুব বেশি টাকা হয় না তাই বল তাই আমি বলতে চাই যে সরকারিভাবে তাদেরকে যেন আরও আরও বেশিভাবে বেশি করে সুবিধা যেন তাদেরকে দেয় বা সুযোগ করে দেয় আর আর আমি এই বিষয়ে আর মানে আমরা এইসব বিষয়গুলো মানে আমরা পাই না এইসব সুবিধাগুলো আর আমি এইসব সুবিধাগুলো পাই না আমরা পাই না এইসব সুবিধাগুলো আমরা শহরে থাকি তাই গ্রামে যারা থাকে তাদের তারা পায় আমি শুনেছি আর কি এইসব সরকারি মানে এইসব পশুপ পাখিগুলোকে দেখে মনে হয় যে যারা গরিব তাদেরকে এইসবগুলো মানে সরকার যারা তাদের পাশে দাঁড়ায় তাদেরকে আরও মানে সুবিধা আরও সুবিধা করে দেয় এই সবগুলো আমি চাই সরকারের কাছে এগুলো মানে মন থেকেই বলছি আমি আরও ভালো করে যেন পেশাটিকে তারা যেন আরও সহজ করে তুলতে পারে যেন আরও বড়ো করতে পারে এটাই আমি চাই সরকারের কাছে